আমার এলাকায় বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান লেগে আছে এইখানে সরস্বতী পুজোর সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যার মধ্যে রাঙ্গোলি কম্পিটিশান একটা অন্য রকম অনুষ্ঠান মানুষজনেররা এখানে রঙ্গোলি এঁকে নিজের প্রতিভা দেখায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসে এখানে এই প্রতিযোগিতায় অংশ্রগ্রহণ করতে এতো সুন্দর সুন্দর কারুকার্য করা এখানে রঙ্গোলি দেখতে পাওয়া যায় যা বলার ভ নাই মুখে বলে তা প্রকাশ করা যাবে না এইগুলো দেখে এলাকার মানুষজনেরাও রঙ্গোলি চেষ্টা করতে যায় তারা চায় যাতে এখান থেকেও অনেক মানুষজন রঙ্গোলি প্র্যাক্টিস করে সেই কাজটা করতে পারে তারা চেষ্টা করে যাতে রঙ্গোলিগুলো সুন্দরভাবে আঁকা যায় এগুলো থেকেও মানুষ অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং জ্ঞান নিতে পারে এছাড়াও হয় আলপনা প্রতিযোগিতা সেখানে বিভিন্ন ধরনের কারুকার্য করা আলপনা দেখতে পাওয়া যায় অনেকটা করে জায়গা দেওয়া হয় সবাইকে যে যার মনের ভাবনা মনের সৌন্দর্য নিয়ে সে আলপনাগুলো আঁকে যেগুলো দেখলে এতো অনবদ্য এতো সুন্দর হয় যা বলার ভাষায় প্রকাশ করা যাবে না এই ধরনের কাজগুলো দেখতে পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে মেলাতে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস বিক্রি হয় যেগুলো দেখে মানুষ অনেক আনন্দ পায় এবং সেগুলো দেখে শিল্পীকে উৎসাহিত করে যাতে সে আরও সুন্দরভাবে জিনিস তৈরি করতে পারে এছাড়াও আমাদের এখানে প্রতি বছর বছরের শুরুতে একটা চিত্র প্রদশর্নী হয় যেখানে বিভিন্ন শিল্পীরা চিত্রশিল্পীরা তাদের বিভিন্ন ধরনের আঁকা নিয়ে একটি প্রদর্শনী খোলে যেখানে তাদের আঁকাগুলো দেখে সবাই সেই শিল্পীর প্রতিভাটা জানতে পারে এবং তাকে উৎসাহিত করতে পারে শিল্পীদের আগ্রহ বাড়াতে পারে যাতে তারা আরও অনেক দূর পর্যন্ত জীবনে এগিয়ে যেতে পারে